হ্যাঁ হ্যালো বিমল স্যার বলছেন হ্যাঁ আমি ওই হরি বলছি আপনার কি ওই স্কুলের আমি এই রিসেন্ট এই এইচএসে পাস করেছি তো স্যার আমি আমার স্ট্রিম ছিলো ইয়ে সায়েন্সের হ্যাঁ হ্যাঁ আমি স্যার পেয়েছি চারশো দশ এইটাই স্যার ভাবার জন্যই আপনাকে ফোন করেছি যে এর পরবর্তীতে আমি কি কোথায় যাবো কোন লাইনে গেলে ভালো হবে তো আপনি স্যার ঠিকঠাকভাবে বলতে পারবেন টাইম দেবো আগে আচ্ছা ওটা ওটা ছাড়া আর আর কোনো অন্য লাইন আচ্ছা আর এটাতে কেমন কী র্যাঙ্ক করতে হয় কী এটাতে ভালো ইয়ে পাওয়া যায় আচ্ছা আচ্ছা ওটাতে কত কি ইয়ে মানে দিচ্ছেন স্যার যাতে আমরা এই পরীক্ষার এন্ট্রান্সে যে বসতে পারবো আচ্ছা স্যার ঠিক আছে স্যার এরপরে যদি কোনোরকম কিছু অসুবিধা হয় তো আপনাকে আবার জানবো ফোন করে আচ্ছা

আচ্ছা ঠিক আছে স্যার কথা বলে ভালো লাগলো এরপরে যদি আমার কোনোরকমভাবে কিছু আটকায় স্যার আপনাকে একবার ফোন করবো আচ্ছা স্যার আচ্ছা স্যার ঠিক আছে ঠিক ঠিক আছে